আমার রেসিপি আমি এক একটা ইলিশ ভাপা করছিলাম তো ইলিশ ভাপাটা সরষেটা দিয়ে তো করতে হয় তো মোটামুটি ওটা একটু সরষের পরিমাণটা বেশিই লাগে তো আমি সেদিনকে ও সরষের পরিমাপ যতগুলো মাছ ছিল হয়তো আটজনের আমাদের তো আটজন ঘরে আছে তা আটজনের যে সরষে মানে মাছটা যে রান্না করছি তাতে যে সরষেটা লাগে সে পরিমাণ সরষেটা আমি একটু কম দিয়ে ফেলেছিলাম তো এবার সেটা যখন করেছি তখন দেখছি কেমন পাতলা হয়ে গিয়েছে তো সেটা একটু মানে গ্রেভি টাইপ না হলে বা একটু সরষেটা যদি একটু জমা জমা থকথকে না হয় তাহলে সেটা ভালো লাগে না তো আমি সেটাকে কী করলাম যখন নামালাম নামানোর পরে দেখছি একটু ওরকম হয়ে আছে তবে সেটা কী করব সেটাকে করতে গেলে আমাকে তো দিতে গেলে তখন তো খারাপ লাগছে তখন আমি ওটাকে আবার নামিয়ে নিয়ে একটুখানি ও মাছের উপরে আবার একটু ই সরষে বেটে ওটার মধ্যে দিয়ে আবার একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে নামিয়ে রেখে সেটাকে পরিবেশন করলাম তখন দেখছি যে না জিনিসটা ঠিক হয়েছে তারপর একটু সরষের তেল দিয়ে ছড়িয়ে একটু সুন্দর করে সাজিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম তারপরে জিনিসটা দেখতে সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর সবাই তখন নাম করেছে নাহলে তার আগে যেটা হয়েছিল সেটা আমার একদমই রান্নাটা ভালো হয়নি সেটা আমি নিজেই বুঝেছিলাম